পশুপালনের পাশাপাশি তোমার অনেক কিছু ব্যবসা করা যেতে পারে আমাদের দিকে যেমন মুদিখানার দোকান সাারের দোকান তারপর তোমার বিভিন্ন হার্ডওয়ারসের বিল্ডার্সের ব্যবসা আমরা করতে পারি মাছ মাংস আর ডিম তো কী কী যা আপনি পান এবং বিক্রি করতে পারেন তো পশুপালনের ফলে আমরা মাছ মাংস দুধ ডিম পশম এই সমস্ত ছাড়া আমরা যে গরুর গোবর দিয়ে তৈরি যে ঘুঁটে সেই ঘুঁটে বিক আমরা তৈরি করে সেই ঘুঁটে আমরা বিক্রি করতে পারি তারপর আমরা পশুর পশুর তারপর আমরা ধরো ব্য ব্যবসা হিসাবে আমরা বিভিন্ন রকম যে হচ্ছে কেমিক্যালস সেই রঙের দোকান আমরা করতে পারি তারপর শাড়ি শাড়ির ব্যবসা আমরা করতে পারি তারপর তোমার হচ্ছে বিভিন্ন রকম কাঁসার জিনিসপত্রের দোকান করতে পারি আমরা তার পরে আমরা ওষুধ এই ওষুধের দোকান আমরা করতে পারি এই সমস্ত ব্যবসা আমরা পশুপালনের পাশাপাশি আমরা করতে পারি যার দ্বারা সাধারণ মানুষ উপকৃত হতে পারে আর মাছ মাংস দুধ ডিম ছাড়া কিন্তু আমরা তেমন কিছুই পশুদের কাছ থেকে পাই না বা বিক্রি করতে পারি না গরুর মল দিয়ে তৈরি একমাত্র ঘুঁটে ছাড়া